মাছের ব্যবসাতে অনেক সুযোগ সুবিধা যেমন সরকার থেকে ছোট মাছের চারা কিংবা মাছের খাদ্য যদি দিত তাহলে ভালো হতো চাষিদের কারণ চাষিরা কম দামে যদি মাছ পেতো তারা আরও লাভবান পেত বড় করে কিংবা মাছের খাবার দিয়ে সাহায্য করলে কিংবা মাছের বীজ কম দামে পেতে পেলে এগুলো ভালো হতো চাষিদের চাষিদের কারণ কারণ এই মাছ কম দামে কিনে আমরা বেশি দামে বিক্রি করি সেটা আমাদের উপকারেই এতো লাভবান পেতাম আমরা তারপরে হচ্ছে গিয়ে যারা নদীতে নদীতে যারা জাল ফেলাতো তাদের একটা করে নৌকো কিংবা তাদের জাল দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো তাহলে তাদের মুনাফাটা একটু বেশিই হতো তারপরে সমুদ্র যারা যেত তাদেরও পয়সাকড়ি কিছু দিলে হ্যাঁ এইভাবে হচ্ছে গিয়ে যদি উপকার পেতাম কিছু পয়সাকড়ি দিলে সেতে ভালো হতো আমাদের আরও আরও ব্যবসায় ভালো হতো এই সহায়তা করলে সরকারের